সাগরে মাছ ধরতে যাওয়ার প্রথমত আমাদের যে প্রস্তুতি নিতে হয় ট্রলার এবং জাল কোটালের সমায় অন্তত পাঁচ ছ দিনের একটা সময় লাগে পাঁচ ছয় দিন ওখানে আমাদের থাকতে হয় বিশেষত দুটো সিজেন ভালো মাছ পাওয়া যায় একটা বর্ষার সিজন একটা শীতের সিজন মনফিলাম জাল ব্যবহার করা হয় এবং বঁড়শি দিয়ে মাছ ধরা হয় এই মাছগুলো আমরা বিক্রি করার জন্যে শহরমুখী হই বরফজাত করে যে সমস্ত বড়ো বড়ো মাসের বাজার আমাদের কাছাকাছি আছে যেমন বারাসাত পাতিপুকুর বসিরহাট হাসনাবাদ বাদুড়িয়া বিভিন্ন বড়ো বড়ো মাছের কারবারিদের কাছে আমরা মাছগুলো বিক্রি করার জন্যে নিয়ে যায় এবং তারা যে মূল্য নিধ্যারণ করেন আমাদের দিন পাত এই মাছ বিক্রি করে আপাতত চলে